আকাশের বস্তু বা ঘটনা অধ্যয়নের জন্যে আমরা টেলিস্কোপ ব্যবহার করে থাকি যেমন ধরুন আবহাওয়া পরিবর্তন তার পরে নানান ভারত সরকারের ব্যাপার হতে যায় আমাদের তো টেলিস্কোপ টেলিস্কোপ নেই যারা এত এত বড় বড় গবেষণা করে টেলিস্কোপ থাকে বর্তমানে ব্যবহৃত উন্নত উন্নত আমার কোনো ধারনা নেই টেলিস্কোপ টেলিস্কোপ ব্যাপারে এটুকু জানি হয় বৈগ বৈজ্ঞানিকরা তার মাধ্যমে হ্যাঁ এই বিষয়ে

তেমন কিছু আর ধারনা নেই